বনজঙ্গলের মধ্যে পাখির ফটো শ্যুট করার জন্য এই নিয়ে একটা গল্প বলতে গেলে আমি বল শুনুন একবার আমার কলেজ থেকে একটা ট্রিপের প্ল্যান হয়েছিলো সেটা সুন্দরবনে যাওয়ার সেখানে যে আমাদের কিছু ফটো তোলার কথা বলা হয়েছিলো যেমন কি পাখির সেগুলো প্রোজেক্ট হিসেবে আমাদের আমাদের কলেজে দেওয়ার কথা ছিলো কিন্তু আমার বাড়ির লোকজন কেউই মান দ না যে আমরা কীভাবে একা যাবো তা সত্ত্বেও আমি অনেক জেদ করেই গিয়েছিলাম যেখানে প্রোজেক্টের কথা প্রয়োজন নেই এইবার আমি ফটো তুলতে গিয়ে মানে পাঁচ দিন হয়তো ওই একটা ফটো তোলার জন্যেই আমাদেরকে থাকতে হয়েছিলো এবং সেই সূত্রেই হঠাৎ করে আমি ক্যামেরাটা নিয়ে একটু ঘোরাফেরা করতে দেখি একটা বাচ্চা পাখি জলের ভিতর পড়ে গেছিলো এবং সেই পাখিটাকে আমি তার বাসায় আমবার তুলে দিলাম এবং নশায় তুলে ধ দিলে সেখানে দেখি একটা আরও দুটো ডিম ছিলো এবং সেই ডিমগুলো আর দু তিন দিনের মধ্যেই মানে বাচ্চা বেরোতো কিন্তু কিন্তু ওই পা বাচ্চার মাকে আমি কোথাও খুঁজে পাইনি এবং যে বাচ্চাটা পড়েছিল মাটির দেশে বাচ্চাটা হলো হ্যা ওই দিনেই বাচ্চাটা জন্মেছিলো এবং জন্মানোর পরে সে হয়তো কিছু করে নিচে পড়ে গিয়েছে যাই হোক তা সেই বাচ্চার ডিম থেকে বেরোনোর যে দৃশ্যটা সেইটা আমি আমার ক্যামেরায় ফটোবন্দি করা ক্যামেরায় বন্দি করার জন্য আমি সেখানে প্রায় পাঁচ দিনের মধ্যে আমারাদের ট্রিপ ছিল সেখানে ছিলাম এবং সেই ফটো মানে প্রত্যেকেরই এক একটা এক এক ধরনের ফটো ছিলো আমারও তার মধ্যে একটা ফটো ফটো তোলার ইচ্ছে ছিলো তারপরে আমরা হঠাৎ হঠাৎ করেই আমানে সেরকম দিন যাচ্ছিলো এবং আমরা আমরা প্রত্যেকেই তাদের নির্দিষ্ট নির্দিষ্ট একটা একটা যার যেরকম প্রোজেক্ট হিসাবে সেরকম ফটো তুলছিলাম এইবার হঠাৎ করে আমি ওই যে ডমের থেকে প্রথম বেরোনোর ফটোদের বেরোনোর যে পাখিদের দৃশ্যটা ওইটা আমি আমার ক্যামেরা বন্দি করার জন্য আমি ওইখানেই তাাবু তাাবু করে তাাবু করে আমাদের এর পুরো টিমটা ছিলাম এবং আমি প্রত্যেকেই প্রায় ওর কাছেই একটা দাবু করেছিলাম যাতে আমি ওই ফটোটা আমি ক্যাপচার করতেই পারি এবং সেই হ্যাঁ এস এক্সেল ক্যামেরা দিয়ে আমি যখনই ফটোটা তুল তুলব কিন্তু সেই সেই ফটোটা তোলার পরেই দেখলাম যে তুলের পরেই দেখলাম যে পাখিটা একটু মানে আর মানে যে আর একটা পাখি ছিলো যে পাখিটা আর দু একদিন আগে ডিম থেকে বেরিয়েছিলো সেই পাখিটা দেখি হঠাৎ করে নড়াচড়া বন্ধ করে দিয়েছে কিন্তু তারপরে দেখি তার মা আসলো এবং সে বাচ্চাটাকে মানে বাচ্চাটা কীভাবেই হঠাৎ করেই ই হয়ে গেল এবার যাই হোক বাচ্চার ডিমটা ফাটলো আমি সেই ফাটলার প্রথম দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম আমার ফটো ফটোটা যে ফটোটা তোলার পরে মনে হয়েছিলো যে এই ফটোটা আমি কতটা সুন্দরভাবে তুলেছি এবং সেই দিন আমাদের পাঁচ দিন হয়ে গিয়েছিলো এবং বাঁচ এবং আমরা তারপের তিনি বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পরে সেই জায়গায় অনেক কষ্টেই আমাদের দিন যাপন দিন করটছিলো তো যার জন্যে মশার কামড়ে আমাদের ম্যালেরিয়াও হয়ে গেছিলো এক দুজনের মধ্যে বাড়ি এসে অনেকটাই সুস্থ হলাম যাই হোক আমার এটুকুই বলা ছিলো